ভারতের খাবার খুবই ভালো আর খুবই জনপ্রিয় আমাদের ভারতবর্ষে যেই দেশ থেকেই লোক আসুক না কেন ভারতের খাবার সবাই খেতে পারে কারণ ভারতের খাবার খুব টেস্টি হয় আর খুব সুন্দর হয় আর আমাদের দৈনন্দিন জীবনে তৈরি কিছু খাবার হলো যেরকম আমার বাঙালিদের মধ্যে ডাল ভাত আরও নানা রকম অনেক রকম তরকারি আছে আর মশলা হলো হলুদ নুন তারপর আপনার লংকার গুঁড়ো তারপর ধনের গুঁড়ো তারপর গোলমরিচ আরও নানা রকম ইত্যাদি অনেক মশলা আছে আমাদের ভারতে একবার যে এসে খাবে সে মানে এই খাবার আর কোনো দিন ভুলতে পারবে না ওই জন্য ভারতে যেই বিদেশিরা আসে তারা খেয়ে খুব আনন্দ পায় আর তারপর ভারতের মানে জন এক একটা জায়গায় এক একটা জনপ্রিয় খাবার আছে আর সব খাবারই খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো এই জন্য ভারতে আসলে কেউ আর ভুলতে পারে না ভারতের খাবার আর খুব টেস্টি হয় আর খুব জনপ্রিয় ভারতের খাবার